খুচরো বা পাইকারি বাজার সম্পর্কে আমি অনেক বেশি জানি কারণ আমি তো প্রতিদিন বাজার করতে যাই তাহলে সেই হিসাবে আমি খুব ব্যাপারে ভালোই জানি আর মুদি সবজির দাম বলতে গেলে আমাদের এই কিছুদিনে মুদি সবজির দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমদানি যত কমছে মুদি সবজির দাম তত বৃদ্ধি পারছে এই ক্ষেত্রে অনলাইন শপিং বলতে অনলাইন শপিং আমি খুব বেশি পছন্দ করি কারণ ঘরে বসে আমি সব কিছু অর্ডার করে দিতে পারি বাইরে বেরিয়ে রোদে আমাকে ঘুরে ঘুরে জিনিস কিনতে হয় না অনলাইন শপিং ভালো কিন্তু তার জন্য একটা খারাপ জিনিসও আছে কোনও জিনিস আমরা ছুঁয়ে অনুভব করে দেখে কিনতে পারি না অনলাইনে চোখে যা দেখি তাতেই আমরা অর্ডার দিই জিনিস তাতে যদি খারাপ আসে তাহলে আবার সেই জিনিসটিকে ফেরত দিয়ে আরো নতুন করে অর্ডার দিতে হয় তাই আমার পক্ষে হাতে দেখে কেনাটাই বেশি ভালো কিন্তু এখন সমাজ এতটাই বেশি উন্নত হয়েছে অনলাইন শপিং করাটা খুব বেশি দরকার